আমার প্রিয় লেখক বলতে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই বেশি পছন্দ করি কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে বাস্তবিকতা এবং জীবনের কিছু ভাবধারা আমি প্রকাশ পাই তার লেখার কিছু কাব্যগ্রন্থগুলি হলো চতুরঙ্গ গোরা সোনার তরী শেষের কবিতা আরও অনেক উপন্যাস লিখেছেন আমি ওনার লেখাগুলির মধ্যে আমাদের বাস্তবিক জীবন বাস্তবিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে বিস্তারিতভাবে জানতে পারি এবং সেই সম্পর্কে অধ্যয়ন করি তা যখনই উপ লক্ষিত হয় তখন সেই সমস্যাটার সমাধান কীভাবে করা যায় সেই বিষয়ে অবগত হতে খুবই সহায়তা করে আমি একজন ব্যক্তি হিসাবে একজন লেখকের লেখার মধ্যে তার জীবনধারা এবং তার বাস্তবিকতা এবং তার সমাজতত্ত্ব বিদ বিভিন্ন লেখা পছন্দ করি আর রবি ঠাকুরের প্রত্যেকটা লেখায় তার জীবন সম্পর্কে এবং বাস্তবিক ঘটনা সম্পর্কে তিনি লিখে গেছেন তাই রবি ঠাকুরের লেখা আমার পড়তে ভাল লাগে এবং রবি ঠাকুরই আমার সব থেকে প্রিয় কবি সাহিত্যিক এবং উপন্যাসবিদ